নমস্কার এটা কি আদ্রা মার্কেট আচ্ছা তো আমি আপনার ওই দোকানে গিয়েছিলাম দুদিন আগে তো তখন একটা আমার হোয়াইট কালার ড্রেস খুব পছন্দ হয়েছিল সেটা অর্ডার করেছিলাম তো ওটা কি এসছে ও আমার নাম নিকিতা কুমার আচ্ছা আমার সাইজে এনেছেন তো আচ্ছা ঠিক আছে আপনাদের দোকানে কি আর নতুন ধরণের কোনো জামাকাপড় এসছে আচ্ছা আপনাদের দোকানে কি কোনো লং স্কার্ট বা কিছু আছে আচ্ছা তাহলে কালকে সকাল এগারোটা নাগাদ যাই আমি আসলে আমার কি পরশুদিন একটু অযোধ্যা পাহাড় যাওয়ার আছে তো আমি ভেবেছিলাম যে ওই জামাটাই পরে যাবো তো কালকে যদি সকালবেলা হতো আমি কিনতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি